আমার জীবনে একটি ব্যক্তিগত ঘটনায় আমার দুটো পায়ে আর আগের মতন ক্ষমতা হারিয়ে ফেলি আমি যার কারণে ভ্রমণে যাওয়াটা একটা অপ্রত্যাশিত ব্যাপার আমার কাছে ছিলো তবে আমি কোনোদিনই এটা ভাবতে পারিনি যে আমি ভ্রমণে যাবো কিন্তু অনেকদিনের ইচ্ছায় দৃঢ়শক্তিতে বন্ধুদের সাহায্যে আমি এবছর শুশুনিয়া পাহাড়ের রক ক্লাইম্বিংয়ে যাই এবং গোটা পাহাড় চড়ে এবং পাহাড়ের একদম উপরে গিয়ে পাহাড়টিকে সামিট করি এটা আমার কাছে একটা অপ্রত্যাশিত বিষয় ছিলো এবং এই ট্র্যাকে যাওয়ার সময় যেগুলো প্রাকৃতিক জিনিস আছে সেইসবের জিনিসগুলোকে পাহাড় কিছু গাছপালা কিছু নদী ঝর্ণা এইসবের ছবিগুলো যদি আমরা তুলি তাহলে সেটা খুবই ভালো হবে মানুষদের কাছে পৌঁছাবে এবং তার সাথে সাথে যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ তাই সোশ্যাল মিডিয়ার সাথে আমিও যুক্ত আছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমি কিন্তু ফটোগুলো পোস্ট করি ইনস্টাগ্রাম ফেসবুক গুগল বিভিন্ন জায়গায় এগুলো আমি ব্যবহার করি